হ্যাঁ আমাদের এখানে একটা পাখিরালয় আছে রবিবারে ছুটিছাটা থাকে নিয়ে আমাদের নিয়ে যায় আমার স্বামী নিয়ে যায় নিয়ে ঘুরিয়ে আনে খুবই সুন্দর সুন্দর পাখি দেখি যা হোক ওই এক জায়গায় গিয়েছিলাম খুবই সুন্দর নামটা ভুলে গিয়েছি ওখানে ওখানে খুবই সুন্দর সুন্দর জঙ্গল ছিল বিরাট ভয়ঙ্কর ভয়ঙ্কর ওখানে খুব হিট হিট পাখি ছিল তা আমি বলছি এখান থেকে পাখি দেখা যায় বলছি হ্যাঁ দেখা যায় তো অনেক অনেক পাখি দেখা যায় কিন্তু তুমি হচ্ছে এই গেটের ওপারে যেতে পারবে না আমি বলি কেন বলছে বলে না এই গেটের ওপারে যাওয়া বারণ আমি বলি ঠিক আছে এখানে আর কোথাও জায়গা নেই যে পার্ক টার্ক ঘুরতে যাওয়া যাবে বলছে হ্যাঁ একটা পার্ক আছে যে যাওয়া যাবে তা আমরা ছোট খাটো পার্কেতে ঘুরে আসলাম ওই পাখিরালয়তে কী সুন্দর সুন্দর পাখি আমি দেখে এসেছিলাম আমার খুবই ভালো লেগেছে কিন্তু একটা কষ্ট হয়েছে যে পাখি একটা পাখি মারা গিয়েছিল আমি দেখে খুবই কষ্ট পেয়েছি খুব আমার কিন্তু পাখি খুব ভালো ভালো লাগে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল পাখিটা মরে যাওয়া মরেছে বলে তা আমি আমার ব আমার দাদা দাদা হিসেবে হয় ওই দাদাটা নিয়ে গিয়েছিল আমি বলি এখানে খুবই সুন্দর সুন্দর পাখি দেখা যায় না বলছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর পাখি দেখা যায় বলছে তা আমার আমি বলছি তা আমার একটা পাখি দেখা দেখি বলছে এই দেখ এই পাখিটার তুই নাম জানিস না আমি ওই কাকাটার কাছ থেকে কিন্তু নামটা জেনে নিলাম বলছি নামটা বল নামটা বলল বলার পরে আমি ওই পাখিটার ফটো তুললাম তুলে রেখে দিলাম রেখে দিলে আমার একটা দিদি এসেছিল ওই দিদিরা বলছে বলে তুই এই ফটো কোথায় পেয়েছিস এত হিট পাখি আমরা বলি আমি বলেছি আমাদের এখানে একটা পাখিরালয় আছে ওই পাখিরালয় গিয়েছিলাম গিয়ে ওখান দিয়ে ফটো তুলে এনেছি তা আমি বলি তা বলে ভালো হেবি সুন্দর হয়েছে তুই ঘরেতে রেখে দিবি এই ফটোটা আমি তা ওই শুনে আমাদের শুনে ফটোটা রেখে দিয়েছিলাম